আমার সাথে থাকা প্রথম পণ্যটি সম্পর্কে ইতিবাচক বা কিছু ভালো কথা হল যেমন গিজার গিজার আমার কাছে রয়েছে বা আমার বাড়িতে লাগানো রয়েছে গিজারের ভালো দিক হচ্ছে যেমন শীতকালে খুবই ভালো কাজে দেয় শীতকালে গিজারে স্নান করতে শীতকালে যেমন অন্যান্য জলে ট্যাপের জল বা মিনির জল বা পুকুরের জলে স্নান করলে যেমন ঠান্ডা লাগে ঠান্ডায় ভালোভাবে স্নান করা যায় না শরীর কাঁটা দিয়ে ওঠে কিন্তু গিজারের ক্ষেত্রে সেটা নয় সেটা আমাদের গিজার অনেক সুবিধা করে দিয়েছে আমাদের স্নান করার ক্ষেত্রে কারণ গিজারে আমরা যদি গিজারে স্নান করি তাহলে শীতকালে গরম জলটা বেরিয়ে আসে এবং গরম জলে স্নান হয় এবং গরম জলে স্নান হলে সেইটা খুবই ভালো হয় এবং আমাদের শরীরে ঠান্ডা লাগে না শীতকালে ঠান্ডা লাগে না এবং গিজার আমাদের বিদ্যুৎ দিয়ে চলে গিজার বাথরুমে যে লাগানো থাকে সেটা ইলেকট্রিকের দ্বারা চালানো হয় এবং নয়তো ব্যাটারির দ্বারা চালানো হয় তবে বৈদ্যুতিক লাইনে চলে এবং গিজার আমাদের অনেক রকমভাবেই সুবিধা করে গরম জল দিয়ে যেমন হাত পা ধোওয়া যেমন খেলে এসে হাত পা ধুই ঠান্ডা জলে ঠান্ডা লাগে কিন্তু আমরা খেলে এসে যদি গিজারের জলে হাত পা ধুই তাহলে সে আমাদের ঠান্ডা লাগে না গরম জলটা বেরিয়ে আসে এবং আমাদের হাত পা ধুতে বা আমাদের ঠান্ডা লাগে না হাত পা ধুতে সাহায্য করে এইভাবে গিজার সুবিধাদায়ক বা ভালো